প্রত্যেক প্রত্যেক পাঁচ বছর ছাড়া ছাড়া এখানে এখানে ভোট হয় ও আর গ্রাম পর্ষদ কর্পোরেশনের ভোট হয় গ্রাম অঞ্চলের ভোটে একজন সদস্য ভোটে জেতে এছাড়া একজন জেলার ভোটে জেতে একজন সমিতির ভোটে জেতে গ্রাম পর্যায়ে এরকমভাবে হয় কয়েকজন গ্রাম সদস্যকে নিয়ে একটা প্রধান তৈরি হয় যিনি প্রধান সদস্য প্রধান তা এছাড়া পাঁচ বছর ছাড়া ছাড়া বিধানসভার ভোট হয় এই বিধানসভার ভোটে একজন বিধায়ক তৈরি হয় এবং পাঁচ বছর ছাড়া স সাংসদ লোক লোকসভার ভোটও যেখানে হয় সাংসদ তৈরি হয় বিভিন্ন সময়ে আমাদের এখানে পাহাড়ে ধস নামে বা ভূ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় হয়তো ভূমিকম্প হয়েছে ভূমিকম্প প্রায়ই হয় দেখা যায় প্রচুর মানুষ মারা গেছে বা মোটামুটি এখানে কোনো কিছু মেলা উদ্বোধন করার জন্য বড় খেলাধুলার জন্য ইভেন্টের জন্যে তারা এখানে আসে এ আসলে তাদের সঙ্গে আমাদের দেখা হয় তবে তাদের সঙ্গে সরাসরি কথা বলা বলতে পারি না তাদের কাছে প্রচুর সিকিওরিটি থাকে সিকিওরিটিকে এড়িয়ে তাদের সঙ্গে কথা বলা যায় না আমরা আমরা দেখি তাদের দূর থেকে দেখতে হয় তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাই না